আমাদের পশ্চিম বর্ধমানে বাঙালিদের যে প্রধান পুজো হচ্ছে দুর্গা উৎসব এবং তার থেকেই শুরু করে পর পর পর পর আমাদের নানা রকমই উৎসব শুরু হয়ে থাকে ধর্মীয় উৎসব যাকে বলা হয় তো প্রথম দুর্গা পুজো দিয়ে শুরু করলে আমাদের দুর্গা পুজোর প্রস্তুতি মোটামুটি তিন মাস আগের থেকে শুরু হয়ে যায় জামাকাপড় কেনা থেকে শুরু করে আত্মীয় স্বজনকে ডাকা থেকে শুরু করে তার নানারকম যে খাবার দাবার যোগাড় করতে হবে তার এক গুছানো তার একটা তালিকা তৈরি করা কি খাবার কখন হবে কবে কি হবে নিরামিষ কবে হবে আমিষ কবে হবে পুজো দিতে যাওয়া তার একটা তৈরি নিজেকে করা যে এতজন লোকের মাঝখানে তাকে একটা আমাকে যে মানে সেরকমভাবে চলতে হবে যে নিজেকে তৈরি করতে হবে রান্না বান্না লোককে জনকে দেখাশোনা করা সব কিছুই মানে খেয়াল রাখা এই হল আমাদের একটা উৎসবের ব্যা বিশাল জায়গা প্রথম থেকে দুর্গা পুজো শুরু হল তারপরে হয়ে যায় লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পুজোর যোগাড় যন্ত্র নানারকমের যে প্রসাদ তার একটা বাজারের তালিকা তৈরি করা কি কি কিনব তার একটা তৈর তালিকা তৈরি করা সব কিছু করার পরে লোকজনের তার মানে খাবার দাবারের যে বাজার ঘাট সেটাও তৈরি তৈরি করে নিজেকে রেডি করে তারপরে করতে হয় তো সবকিছু মিলিয়ে আমাদের একটা বিশাল আয়োজন সেই বিশাল আয়োজনের যে ভার একার তো দ্বারা সম্ভব নয় তো ঘরের সবাই মিলেই আমরা এটাকে তৈ মানে করি সবাই মিলেই সেই যোগাড় যন্ত্র করতে হয় আমার শাশুড়ি মা বলুন আমদের সবাই আছে ভাই বোন সবাই মিলেই আমরা সেই জায়গাটা তৈরি করি এবং আমরা সেই জায়গাটাও লোকেদের সমস্ত কিছু পরিপাটি করে দেওয়াটাও একটা ব্যাপার সেই দিকেও খেয়াল করে কিছুজনকে রাখতে হয় তো ঘরের সব লোক মিলেই আমরা এই জায়গাটা তৈরি করি